হ্যালো ম্যাম বলছিলাম যে আপনাদের মোবাইল শপেতে কী কী রকম ভিভোর মডেল আছে কত প্রাইসের আছে আমি একটু মোবাইল কিনব বলে ফোন করেছি এবং কত প্রাইসের আছে কী রকম মডেলের আছে সেই জন্যে একটু জানতাম হ্যাঁ হুম তার মানে কত কত র্যাম রম আছে মানে আমি একটু বেশি র্যাম রমের কিনতে চাই আর এখন যেহেতু তো ফোর জি কিনব না ফাইভ জি এসেছে ঐ জন্যই বলছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা আর কত প্রাইসের আছে ও আচ্ছা আচ্ছা এছাড়া ভিভো ছাড়া অন্য কোনো মডেল আছে কোনটা একটু বেশি একটু ভালো হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আর রিয়েলমিও কী রকম প্রাইসের আছে মানে নিউ এখন ট্রেন্ডিং কোনটা উঠেছে নিউ স্টাইলে আচ্ছা আচ্ছা আর ভিভোটা হচ্ছে এখন মোটামুটি ভাল চলবে তাহলে আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে ঐ প্রাইসেরই তাহলে আমি একটা অর্ডার করব হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে ম্যাম থ্যাংকইউ ম্যাম রাখছি হ্যাঁ